এই গ্রীষ্মকাল বা বর্ষকাল বা শীতকাল যখনই মানে চলা হাঁটা করি না কেন কিন্তু হাঁটার পর কিছুক্ষণ বসে একটু গাটা ঠান্ডা হলে একটু জল খাওয়া ভালো কিন্তু জল সঙ্গে সঙ্গে খেলে গলা ব্যথা হয় বা শরীরের কোনো ক্ষতি হতে পারে সেজন্য খানিকক্ষণ বসে তারপরে জলটা খেলে ভালো কিন্তু একবারে ফ্রিজের জল যে বার করে খাওয়া উচিৎ সেটা আবার না ফ্রিজের জল বা বার করে কিছুক্ষণ রেখে দিয়ে বা ওই জল গরম জল বাইরের এমনি জল মিশিয়ে খেলে সেটা আরও ভালো উপকার আমার মা বাবা ঠাকুরদারও তখন বলতো কিন্তু এখন আবার আমার ছেলেমেয়েদেরও ওই কথা নাতি নাতনিদের বলি যে ফ্রিজের জল সঙ্গে সঙ্গে খাবি না কোথাও থেকে এসে কিছুক্ষণ পরেও খেলে হবে বা একটু কলের জল মিশিয়ে ওটা খেলে শরীরের প্রতি ভালো না যদি খাও ঠান্ডা লাগবে গলা ব্যথা হবে আবার দু তিন দিন দরদ থাকে এমনি কা কাশি হয় হ্যাচ্চো সর্দি এগুলোও লেগে যাবে কিছুক্ষণ পরে খাবে এগুলো বলি আর কি